এই এলাকায় দেখা যায় নানা রকম পাখি তার মধ্যে টিয়া শালিক দোয়েল কোয়েল ময়না খাতারি বুলবুলি বউ কথা কও নানা রকমের ককটেল পায়রা ঘুঘু

কোকিল

বক ডাহুক মাছরাঙা হাঁস মুরগি ইত্যাদি ইত্যাদি